হ্যালো রাকিবুল ডাক্তার বলছেন বলছিলাম আমার তো দীর্ঘ পঁচিশ দিন মতন জ্বর হলো তা তোমার কাছে দেখিয়ে এলাম ডক্টর রিপোর্টও করলাম তা তুমি তো কিছু বললে না জ্বরটাতে আনিসুর পুরকাইত হ্যাঁ বলো না সেই প্রথম দিনের মতন এখনো জ্বর হ্যাঁ তা রিপোর্টে কী বললো

ওখানে গেলে কী রকম খরচা পড়বে

ওই হালকা হালকা কমেছে হ্যাঁ কমছে ফের বাড়ছে ওখানে পশশু দিন যাবো

শনিবারে যাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে